কৃষি শিল্পকে তারা অনেকগুলি মানে সার দেয় তারপরে মানে দেওয়া প্রয়োজন কৃষি শিল্পতে সেগুলো দেয় এর ফলে ভালো হলে শিল্প উৎপাদন করা যায় আরও মেশিন বসানো হয় তারা মানে যা যা করার আছে তারা সেগুলো ঠিক মতো করে কীভাবে শস্যকে ভালো রাখা যায় সেগুলোর তরফেও অনেক তারা ইয়ে করে এইগুলো করেই মানে কৃষি শিল্পকে আরও বাড়ানো যায় অনেক ভালো ভালো সার তারা দেয় কৃষি শিল্প ভালো হওয়ার জন্য এইভাবেই মানে কৃষি শিল্প যে শস্যগুলো সেগুলো মানে খুব ভালো হয় শস্যের উৎপাদন হয় সারের ফলে ওষুধ দেওয়া কোনো তবেই সার মানে সার দিয়ে তবে শস্য মানে ভালো থাকে এইভাবেই শস্যকে ভালো রাখা যায়